আমি পুরুলিয়া জেলার বাসিন্দা আমি এই পুরুলিয়া জেলাতে ছোট থেকে বড় হয়েছি এবং এইখানের বিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের এইখানে আঠেরো থেকে উনিশটি বিদ্যালয় রয়েছে এবং পনেরো থেকে ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং দশ থেকে বারোটি মহাবিদ্যালয় রয়েছে এবং আমরা এইখানে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে পড়াশোনা করে উপকৃত হয়েছি এবং আমরা এবং আমাদের আমরা চাই যে আমরা বাইরের যারা যত ছাত্রছাত্রী আছে তারাও এসে এই বিদ্যালয়গুলিতে পড়াশোনা করে উপকৃত হোক এবং আমাদের এইখানে পড়াশোনা করার জন্য বিদ্যালয়গুলিতে তেমন কোনো পয়সা নেওয়া হয় না এবং সরকার দ্বারা অনেক কিছু উপকার পাওয়া যায় এই বিদ্যালয়গুলিতে এবং পড়াশোনা করার জন্য মহাবিদ্যালয়গুলিতে পয়সা দেওয়া হয় এবং বাকি আমাদের বিদ্যালয়গুলিতে যারা মাস্টারমশাই রয়েছেন তারাও পড়াশোনার জন্য কিছু কিছু সাহায্য এবং উপকার করে থাকেন আর তারা চায় যে যাতে এইখানকার লোকেরা বা এখানকার স্থানীয় বাসিন্দারা এইসব বিদ্যালয়গুলি দ্বারা উপকৃত হয় তাদের জন্য তারা চেষ্টা করে থাকে সমস্ত দিনই এবং আমাদের এখানে অনেকগুলি মহাবিদ্যালয় খোলা হয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয় এবং মেডিক্যাল মহাবিদ্যালয় যেগুলির দ্বারা বিভিন্ন ছাত্রছাত্রী বাইরের থেকে এসে উপকৃত হচ্ছে এবং তারা খুব কম খরচে এখানে পড়াশোনা করতে পারে এবং এইখানের প্রধান প্রধান যেসব কোর্সগুলি হচ্ছে সেগুলি হল অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এইসব বিষয়ে সবাই পড়াশোনা করে উপকৃত হয়